বাংলা ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গের মাতৃভাষা এবং বাংলা ভাষা আরও নানা রকম রাজ্যে ভারতের নানা রাজ্যে এটি প্রচলিত এবং ভারতের বাইরেও অনেক জায়গায় বাংলাভাষীদের দেখতে পাওয়া যায় কিন্তু ইদানিং সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার থেকে ইংরেজির চাহিদা যেন পশ্চিমবঙ্গে একটু বেশিই বেড়ে গেছে তারা সবসময় বাংলাকে ছোটো করে ভাবে যে ইংরেজিই বেশি ভালো এবং ইংরেজিতে একটা চাকচিক্য বোধ আছে যেটা বাংলায় নেই তো দিনের পর দিন সেটাই দেখা যাচ্ছে যে পরবর্তী প্রজন্ম পুরোপুরি ইংরেজির পথে প্রচলিত হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলগুলো মানে বিদ্যালয়গুলো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে শুধুমাত্র ইংরেজি ভাষা শেখার লোভে কিন্তু এটা বুঝতে হবে যে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শেখাটা জরুরি সেক্ষেত্রে প্রত্যেক অভিভাবকদের উচিত তাদের বাচ্চাদের ছোটো থেকে গল্পের বই বাংলা গল্পের বই কিনে দেওয়া এবং নিয়মিত বাংলা বই চর্চা করার একটা নিয়ম তৈরি করা বা অভ্যেস তৈরি করা তাদের বাচ্চাদের কাছে সেটা তাদের মূল কর্তব্য যদি এটা করতে পারে তাহলে বাংলা ভাষাকে সংরক্ষণ করা যেতে পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মের হাতে ধরে যদি তাদের বাংলা পড়াটা অভ্যেস হয়